হ্যাঁ খেলাম তো কেমন লাগলো বলো তোমার আমারও আমারও তো আলুরদমটা খুব ভালো লেগেছে কিন্তু ঘুগনিটা না সেরকম একটা মানে আগেও খেয়েছি কিন্তু আগে যে যতোটা সুন্দর হতো আজকে কিন্তু অতোটাও সুন্দর হয় নি কেমন যেন একটা হয়েছে না তোমার কেমন লাগলো ঘুগনিটা হ্যাঁ সে তো বুঝতেই পেয়েছি তবে নুনটা একটু সামান্য কম কম যেন হয়েছিলো না হ্যাঁ আলুরদম হ্যাঁ আলুরদমটা এতো সুন্দর হয়েছে না মানে কী বলবো এরকম আলুরদম আমি খাই নি ওখানে আমি আলুরদম অনেকবার খেয়েছি কিন্তু এতো সুন্দর আলুরদম কিন্তু এর আগে কিন্তু ঘুগনিটা বড্ড ডিসপুট করে ফেলেছে আজকে আমি আমার আরও কয়েকজনকে নিয়ে এলাম বলি ওরাও খাবে খাওয়াবো মানে ওদের মনটা আমারই মনটা খারাপ হয়ে গেল বলি যে এতো আশা করেছিলাম সবাইকে হ্যাঁ তাও হয় তবে আমার এর রেসিপি আর কি পছন্দ হবে তোমার তা তা তা তোমার বাড়িতে এক দিন যাবো আর ওই রেসিপিটা জেনে নিয়ে আলুরদমটা জেনে নিয়েও থালে তোমার বাড়িতে গিয়ে ওই আলুরদমটা হবে খনে খাওয়া হবে হ্যাঁ আলুরদম ঠিক আছে ঠিক আছে তাহলে চলো হ্যাঁ